আমি দাদাবৌদি রেস্তোরাঁ থেকে এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করতে চাই আমার মিষ্টি মহল এলাকাতে আমি সেটা জানতে চাই সেখানের রেটিংটা কেমন খাবার কেমন দেয় কেমন রিভিউ কেমন কেমন ফিডব্যাক পেয়েছে এটা জানতে চাই